হ্যাঁ বলো হ্যাঁ তোমাকে তো চেনা চেনা লাগছে ভালো আছো আর বোলো না বাড়ির দিকে অনেক সমস্যা তো ওই জন্য যেতে পারছি না কী কথা গো ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ বাসন্তী পূজা এসে গেছে না হুম হুম হুম হ্যাঁ যাবো ওখানে বাচ্চাদের নাচ হয় না গো নৃত্য হয় আমি কে যাবে গো আমাদের আচ্ছা হ্যাঁ যাবো কটার দিকে বের হবে

হ্যাঁ একসাথেই যাবো আমার তো খুব ভালোই লাগে আচ্ছা

হুম হুম হুম হুম

ঠিক আছে ফোন করবো করে একসাথে যাবো হ্যাঁ হ্যাঁ বলবো হুম রাখো